হ্যাঁ হ্যাঁ বলুন আচ্ছা কোথায় কোন ভোটটা কোন জায়গায় আছে বলুন আচ্ছা আচ্ছা আচ্ছা আমাকে বলতে পারেন ওখানে কতগুলো পয়েন্ট আছে বলতে পারবেন একবার কতগুলো সুইচ আছে এটা দেখে বলুন তো কী কী ওখানে আছে আবার বলুন যেটা করলেন ফ্রিজ কী কী আছে আরেকবার বলুন

আচ্ছা ঠিক আছে বুঝলাম কিন্তু এখন সমস্যা হচ্ছে যেহেতু আপনার ওটা এসি ফ্রিজ চলছে বললেন না ওর জন্য আলাদা আপনাকে পয়েন্ট করতে হবে বুঝতে পেরেছেন আপনাকে ওগুলো সেপারেট করতে হবে

ঠিক আছে আপনি যদি আপনি যদি বলেন যে আপনার ওগুলো ঠিক করে দিতে হবে তাহলে আপনার হচ্ছে ওগুলো হচ্ছে এক্সট্রা পয়েন্ট করতে হবে এসির জন্য ফ্রিজের জন্য আর হচ্ছে ইনভার্টারের জন্য আলাদা পয়েন্ট করতে হবে করলে ওটার কোনো সমস্যা হবে না আমি গিয়ে ওখানে করে দেবো অসুবিধা হবে না ওকে থ্যাংক ইউ